আমাদের ভারতবর্ষ বলতেই মনে পড়ে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত উত্তর ভারতের সাংস্কৃতিক এবং দক্ষিণ ভারতের সাংস্কৃতিক পার্থক্যগুলি আমাদের বিরাটভাবে চোখে পড়ে সাধারণত উত্তর ভারতের ভাষার দিক থেকে উত্তর ভারতে প্রধানত ব্যবহৃত হয় হিন্দি ভাষা হিন্দি ভাষা ছাড়াও এইখানে ব্যবহৃত ভাষার মধ্যে আছে অসমের অসমিয়া ভাষা পশ্চিমবঙ্গের বাংলা ভাষা বিহারের ভোজপুরি ভাষা প্রভৃতি এবং দক্ষিণ ভারতের ব্যবহৃত ভাষাগুলির মধ্যে আমরা সাধারণত দেখে থাকি তেলেঙ্গানার তেলুগু ভাষা তামিলনাড়ুর তামিল ভাষা কর্ণাটকের কন্নড় ভাষা এই সমস্ত ভাষা আমরা দক্ষিণ ভারতে প্রচলিত হতে দেখে থাকি খাদ্য হিসেবে দেখতে গেলে উত্তর ভারতে সাধারণত মুগল আমলের খাদ্য বেশি প্রচলিত এবং দক্ষিণ ভারতে সাধারণত দক্ষিণ ভারতের আবহাওয়া আর্দ্রতা থাকায় সেইখানে টক জাতীয় খাবার যেমন ইডলি ধোসা সাম্বার এই সমস্ত টক জাতীয় খাবার ওখানে খাওয়া হয়ে থাকে পোশাক আশাকের দিক থেকে দেখতে গেলে আমাদের উত্তর ভারতের পোশাক আশাক বিভিন্ন বিভিন্ন রাজ্যে বিভিন্নরকম হলেও আমাদের সাধারণত আমাদের উত্তর ভারতে মহিলাদের ক্ষেত্রে শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে জামা প্যান্ট ব্যবহৃত হয় কিন্তু আমাদের উল্টো দিকে যেমন দক্ষিণ ভারতের ক্ষেত্রে বলতে গেলে সেখানকার সেখানকার আঞ্চলিক যে সমস্ত পোশাক আশাক আছে তারা সেগুলোই ব্যবহার করতে পছন্দ করেন যেমন যে কোনো অনুষ্ঠান বা যে কোনো জীবিকার ক্ষেত্রে তারা তাদের আঞ্চলিক পোশাকই ব্যবহার করেন সেখানে কিন্তু কোনো রকম তারা জামা প্যান্ট বা আধুনিক জাতীয় যে জামাকাপড় আছে সেগুলি ব্যবহার করেন না তাদের প্রধানত জামাকাপড় পোশাকের মধ্যে ব্যবহৃত হয় ছেলেদের জন্যে ধুতি এবং পাঞ্জাবি লুঙ্গি এবং মহিলাদের শাড়ি খুব পাতলা শাড়ি এবং চুলে ফুলের মালা এই সমস্ত কিছু তারা ব্যবহার করে থাকে আবহাওয়ার দিক থেকে দেখতে গেলে আবহাওয়ার দিক থেকে দেখতে গেলে দক্ষিণ ভারতের আবহাওয়া সামুদ্রিক সমুদ্র থেকে দূরত্ব কম হওয়ায় এবং সমুদ্র দিয়ে ঘিরে থাকায় দক্ষিণ ভারতের আবহাওয়ায় আর্দ্রতা বেশি এবং তুলনামূলক ভাবে উত্তর ভারতে প্রচুর পরিমাণে পাহাড় পর্বত থাকায় উত্তর ভারতের আবহাওয়া শীতল এই সমস্ত পার্থক্যই আমার জানা আছে